আমার এলাকা সাধারণত মৌসুমি জলবায়ুর অন্তর্গত এলাকা এখানে গরমকাল সাধারণত গ্রীষ্মপ্রধান এলাকা গরমকাল বলতে এই গরমে প্রায় সমস্ত মানুষের প্রাণ যায় যায় অবস্থা হয়ে যায় এত গরম পড়ে এখানে এই গরমের মধ্যে বাইরে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ে বাইরে বেরোতে গেলে সাধারণ মানুষ ছাতা নিয়ে বের হয় গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রচুর পরিমাণে তাপমাত্রা নামে এখানে আর যেহেতু এটা মৌসুমি এলা মৌসুমি জলবায়ুর অন্তর্গত এলাকা যেমন শীতকাল পড়ে তখন ঠাণ্ডাও সেরকম খুব জোর তাপমাত্রায় ঠাণ্ডা পড়ে থাকে এত অতিরিক্ত ঠাণ্ডার কারণে সাধারণত বয়স্ক ব্যক্তিদের খুবই অসুবিধা হয়ে থাকে এবং বাচ্চাদের তো হয়ই বয়স্ক ব্যক্তিরা ঠাণ্ডাতে প্রচুর কষ্ট পেয়ে থাকে আর গরমে তো বলাই চলে না গরমের কারণে অনেক বয়স্ক ব্যক্তিদের হার্ট অ্যাটাক হয়ে যায় অতিরিক্ত গরম সহ্য না করতে পারার জন্য অনেকে অসুস্থ হয়ে যায় এই গরমের অবস্থার জন্য সবসময় হসপিটালের বেড ভর্তি হয়ে পড়ে থাকে